হ্যালো হ্যালো স্যার আমি টুরিস্ট থেকে বলছি আমাদের একটা প্যাক আছে কাশ্মীর টু কন্যাকুমারী খুবই কম মূল্যে এটা আছে মাত্র পঁচিশ হাজার টাকা এর ভেতরে কমপ্লিট হয়ে যাবে আপনি কতজন তাও হ্যাঁ তাও একটু কম হতে পারে কম হতে পারে হ্যাঁ হ্যাঁ অফার দিয়ে দেবো আপনার অফার আছে আপনি যত বেশি জন নিয়ে আসবে আপনার অফার দেওয়া হবে আর সব রকমের ব্যবস্থা আছে না না না স্পেশাল বাস ভলভো বাস আছে এসি এসি এসিতে একদম রিল্যাক্স হয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না ট্রেনে ট্রেন নয় এটা বাসের বাসের ব্যাপার এটা ভলভো বাস না না না না আমাদের এটা মানে ভি আই পি ভি আই পি টুরিস্ট আমরা টুরিস্ট হ্যাঁ আপনার তাহলে টেন পার্সেন্ট ছাড় দেওয়া হবে কোনো ব্যাপার না টেন পার্সেন্ট তোমার আসছে ওটা টোয়েন্টি টু থাউজেন্ড ঠিক আছে ঠিক আছে